আমি ছোটবেলায় আমার ফ্যামিলির সাথে শীতকালে ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায় আর বোটানিকাল গার্ডেন প্রথম চিড়িয়াখানায় গিয়েছিলাম চিড়িয়াখানায় গিয়ে দেখেছি বাঘ সিংঘ হাতি নানান রকম পশু পাখি আছে বন মানুষ আছে আছে নানান রকম সাপ আছে কুমির আছে অনেক কিছুই আছে দেখেছি আমি ভালো লেগেছে চিড়িয়াখানাটা ঘুরলাম আশেপাশে গেলাম গিয়ে একটু দোকান আছে ঘর থেকে খাবার করে নিয়ে গিয়েছিলাম খাবার খাওয়া হল বাইরে গেলাম ঘুরলাম একটু খাবার খেলাম ওখান দিয়ে আমাদের গাড়ি ভাড়া করেই নিয়ে গিয়েছিলাম ওই গাড়িটা নিয়ে গিয়ে বোটানিকাল গার্ডেন নিয়ে গেলাম ওখানে প্রথম ঢুকলাম ঢুকতে অনেক ফুলের গাছ আছে দেখলাম প্রচুর গাছ প্রথমে ফুলের গাছ ফুল ভর্তি হয়ে আছে তারপরে দেখলাম ফলের গাছ নানা রকম ফল আম পেয়ারা লেবু একটা খেজুর গাছ দেখেছি তার পনেরোটা মাথা আছে অনেক কিছুই ভালো লেগেছে ঘুরেছি গোটা গোটাটা খুব ভালো লেগেছে